হ্যাঁ ভূতের রাজা দিল বর রেস্টুরেন্ট থেকে কথা বলছেন

আমার আজকে চারটে থালি অর্ডার দেওয়া ছিল দুটো মাটন থালি দুটো চিকেন থালি আপনাদের সার্ভিস করা হয়েছে ডেলিভারি বয় এসে সার্ভিস করে গিয়েছে মাটন থালি দুটো ঠিকঠাক এসেছে কিন্তু চিকেন থালিটা মানে পড়ে গিয়েছে কন্টেনারের মুখ দুটো খুলে গিয়ে পুরো পড়ে গিয়েছে এবার দুপুরের ব্যাপার বুঝতেই তো পারছেন আপনারা কাইন্ডলি যদি একটু ব্যবস্থা করেন কিছু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ না না ঠিক আছে আপনি যদি চান আপনার ডেলিভারি বয় ডেলিভারি বয়কে পাঠিয়ে একটু এক্সচেঞ্জ করিয়ে নিতে পারেন না না না আমার কোনো অসুবিধে নেই ঠিক আছে হ্যাঁ এক ঘণ্টা ঠিক আছে এক ঘণ্টার মধ্যে পাঠান একটু কাইন্ডলি যদি এসে একটু ডেলিভারি বয়কে পাঠিয়ে এটা পিক আপ করে নিয়ে গিয়ে যদি অর্ডারটা পালটে দেন একটু সুবিধা হয় তাহলে খুব থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ